আমাদের গ্রামীণ পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য আমরা প্র ত্যেক দিন সকালে দুটো করে ডিম এক গ্লাস করে দুধ এবং কোলা পাওরুটি এসব খাবার খেয়ে থাকি তাছাড়াও ফ্যাট জাতীয় খাবারগুলি আমরা বেশি করে খেয়ে থাকি আমাদের গ্রামীণ জগতে ফ্যাট জাতীয় খাবার বলতে সেরকম বিরাট কিছু হয় না তাই আমরা বেশিরভাগটায় আলু খেয়ে থাকি আলুতে শুনেছি পচুর ফ্যাট আছে তাই আলু খেয়ে থাকি এছাড়াও তাছাড়া চিকেন স্টু মাটান সব কিছুই আমরা বেশি বেশি খেয়ে থাকি এছাড়াও বড় মাছ খেতে হবে বড় মাচে পচুর ফ্যাট আছে তাই বড় মাছ খেয়ে থাকি এইভাবেই আমরা গ্রামীণ পদ্ধতিতে ওজন বাড়িয়ে থাকি তাই আবার গ্রামে আমাদে একটু গেলেই এখানে একটা জিমের ব্যবস্থা আছে সেই জায়গাতে আমরা পত্যেক দিন বিকেলে একবার করে জিম করতে যায় এছাড়াও খেলার মাঠে গিয়ে আমরা খেলাধূলা করে থাকি বিকেলের সমায় তাই আমাদের ওজনটা বাড়লেও তবু আমাদের যে মেদ বাড়া সেটা বাড়ে না কিন্তু ওয়েট বেড়ে যায় এই এছাড়াও আমরা সকালবেলা আরো নানান রকমের খাবার খেয়ে থাকি ও সকালে ওই টিপিনের পরে আমরা আবার তার সঙ্গে কিছু সময় কিছু কিছু সময়ে ঘরে তৈরী রুটি খেয়ে থাকি সেই রুটিতেও অনেক সময় অনেকে ফ্যাট থাকে ফ্যাট জাতীয় খাবারটাই আমরা গ্রামে বেশি খেয়ে থাকি